মানুষের ভাব প্রকাশের মাধ্যম হল ভাষা প্রতিদিন প্রতিনিয়ত নিত্য নৈমিত্তিক জীবনশৈলীকে আত্মপ্রকাশের মাধ্যম হল ভাষা বাংলা আমাদের মাতৃভাষা আমাদের মুখনিঃসৃত প্রথম শব্দ মা শুরু হয় এই ভাষার মধ্যে দিয়ে ধীরে ধীরে এই ভাষা আমাদের জীবনধারণের মাধ্যম হয় বিদ্যাসাগরের বর্ণপরিচয়ের মাধ্যমে আমাদের অক্ষরজ্ঞান হয় রবীন্দ্রনাথের সহজপাঠের মাধ্যমে কবিতা শৈলীর সাথে আমরা পরিচিত হই পরিচিত হই জীবনের সাথে ভাষা শিখতে শিখতে সেই মূর্তিমান ছেলেবেলা থেকে আমরা পরিচিত হই বাংলার সংস্কৃতির সাথে বাংলার সংস্কৃতি বা বাঙালি সংস্কৃতি ধারণ করে আছে দক্ষিণ এশিয়া অঞ্চলের বাঙালিরা যার মধ্যে বাংলাদেশ যেখানে বাংলা একমাত্র জাতীয় ও রাষ্ট্রভাষা এবং ভারতের পশ্চিমবাংলা ও অসম যেখানে বাংলাভাষা আজও প্রধান এবং দাপ্তরিক বাঙালিদের রয়েছে চার হাজার বছরের ইতিহাস ভারতীয় উপমহাদেশের বাংলা অঞ্চলের স্বকীয় ঐতিহ্য ও স্বতন্ত্র সংস্কৃতি আজও স্বমহিমায় বিরাজমান